আমি একটি ক্যাব বুক করেছিলাম সেটা বলেছিলাম সকাল নটায় আসতে কিন্তু ক্যাবটা এখন দেখাচ্ছে যে এত তাড়াতাড়ি যেতে পারবে না আরও দেরি করে আসবে এটা কিন্তু ঠিক নয় মানুষের যখন দরকার হবে অফিস টাইম তখন তো আসতেই হবে কিন্তু এই ক্যাবের মালিককে আমি ফোন করে বলেছিলাম কিন্তু ড্রাইভার বলছে যে আমি এখন যেতে পারব না একটু দেরি হবে তাই আমি আর ওই ক্যাবটা নিতে চাইছি না তাই আমি ড্রাইভারকে ফোন করে বলছি যে আমার আর ক্যাবের প্রয়োজন নেই ক্যাবটা আমি ক্যানসেল করব কারণ ওই ক্যাবে গিয়ে আমি সময়ে যদি না কাজই ধরতে পারলাম আমার আর যেয়ে তো কোনো লাভ নেই আমার জরুরি কাজ জরুরিভাবে বেরোতে হবে কিন্তু সময়ের দাম তো প্রচুর ক্যাবের মালিক বা ড্রাইভার কেউই বুঝছে না ভাবছে একটু দেরি করে গেলে অন্য ভাড়া তুলে আবার একটা ভাড়া তুলতে পারবে কিন্তু এটা ঠিক না তাই আমি ক্যাবটাকে ক্যানসেল করতে চাইছি ওর এতো দেরি হচ্ছে এটা দেখে আমার ভালো লাগছে না ভবিষ্যতে আমি ক্যাব বুক করার আগে দশবার ভাবব বা অন্য কাউকেও বলব কারণ ক্যাব বুক করা মানে আমাদের একটা সাধারণত ভাবতে হবে আমাদেরকে সময়ে বেরোতে হয় সময়ে অফিসে যোগ দিতে হয় সময় ছাড়া কিন্তু অফিসে যোগ দেওয়া যায় না যখন তখন মরজি হবে তখন কাজ করব এটা কিন্তু ভাবা যায় না একদম যেমন সময়ে যেতে হয় সময়ে আসতে হয় এগুলো ভাবতে হবে আমাদেরকে তারপরেই আমরা এগুলো চালাব রাস্তাঘাটে ক্যাব খুব সহজভাবেই যাতায়াত করা যায় ক্যাবে সেই জন্যই আমি ক্যাব বুক করেছিলাম কিন্তু ওটা এত দেরি করল তাই আমি ক্যাব বুক করছি না আর ক্যানসেল করছি